পুরুলিয়া নামপাড়া থেকে ঠেক রেস্টুরেন্টে আমি দু প্লেট চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছি অর্ডারটা কি প্রস্তুত হচ্ছে সেটা আমি কখন পাবো